এটা সত্যি যে যতো দিন যাচ্ছে সাশ্রয়ী মূল্যের পরিবহন যথা মাস ট্রান্সপোর্ট মানে বাস ট্রেন এগুলোর যেগুলো নন রিসার্ভড সিট বা বাসের অভাব আস্তে আস্তে কী হলো বাসের বদলে মিনিবাস হলো মিনিবাসের বদলে ট্যাক্সি হলো ট্যাক্সির বদলে ওলা উবের হলো যতো যতো দিন যাচ্ছে পরিবহনের মূল্য বৃদ্ধি করেই যাচ্ছে সেই জন্যে লোকেদের নিকটবর্তী শহর বা শহরে স্বাস্থ্যসেবা শিক্ষা চাকরি খোঁজার সুযোগে প্রভাবকে ক্ষমতাকে প্রভাবিত করছে কারণ সাইকেলে করে গেলে যেরকম পয়সা লাগে না কিন্তু তার একটা সীমিত দূরত্ব আছে সাইকেলে করে সকলে যেতে আসতে পারে না তো সেইটাতে সাশ্রয়ী মূল্যের পরিবহনে মানে মাস ট্রান্সপোর্টটা দরকার ট্রেনেরও যেগুলো মানে আনরিসার্ভ বগিগুলো নাম্বার বাড়ানো দরকার যাতে যারা কম মূল্যেতে যেতে পারে বেশি লোক সেই রকম ব্যবস্থা করা দরকার